আমি বিভিন্ন ধরনের জলখাবার তৈরি করি তবে আমার তার মধ্যে কিছু প্রিয় জলখাবার রয়েছে যেগুলি হলো ডিম ভাজা ওটস টোস্ট ইত্যাদি ডিম ভাজা একটি দ্রুত এবং সহজ জলখাবার যা প্রায়শই আমরা রুটি এবং আরও বিভিন্ন জিনিস দিয়ে খেয়ে থাকি ডিম ভাজার জন্য একটি বাটিতে প্রথমে ডিম ডিমটি ভেঙে নিতে হবে এবং তার ওপর সামান্য লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সেটিকে গুলিয়ে একটি প্যানে বা কড়াইতে মাঝারি আঁচে একটু তেল গরম করতে দিয়ে তার উপর দিয়ে ভেজে নিলেই হবে ওটস একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর জলখাবার যা প্রায়শই আমরা ফল বাদাম দুধ বা দই দিয়ে খেয়ে থাকি ওটস তৈরি করতেও একটি বাটিতে এক থেকে দু কাপ ওটস নিতে হবে এবং এক কাপ দুধ বা দই এবং তার সাথে একটু ফলের টুকরো দিলে আরও ভালো হয় এবং তাতে এক কাপ বাদাম বীজ এবং কাজু ইত্যাদি দিয়ে সেটি ভালোভাবে মিশ্রণটি তৈরি করে খাওয়া যেতে পারে এবং টোস্টও একটি সহজ এবং সাশ্রয় মূল্যের জলখাবার যা প্রায়শই মাখন জেলি বাটার জ্যাম ইত্যাদি দিয়ে আমরা সকালে খেয়ে থাকি এবং সকালের জলখাবার হিসেবে আমরা বেশিরভাগ টোস্ট খেয়ে থাকি তো এই সব জলখাবারগুলি আমি অতি সহজেই বানাতে পারি আর আমি এসব জলখাবারগুলি প্রায়শই বানিয়ে থাকি কারণ এগুলিও অনেক কম সময়ের মধ্যেই হয়ে যায় এবং আমার খেতেও খুব ভালো লাগে